আমরা তো শহর এলাকায় বাস করি আমাদের ভাষা বাংলা আমরা বাঙালি বাংলা ভাষায় আমরা অভ্যস্ত আর এখানে অনেকে হিন্দিও বলে ইংলিশ অনেকে জানে ইংলিশ অতটা ব্যবহার করে না টুকটাক হিন্দি বলে বেশিরভাগ আমরা বাংলা ভাষা ব্যবহার করি উড়িষ্যা ত্রিপুরা অসম এই দিক থেকে যারা আসে তাদের ভাষা আলাদা হয় আমাদের থেকে তখন আমরা টুকটাক অন্যরকম ভাষা পাই সেগুলোতে আমরা আবার কিছু অনেকটা কিছু বুঝতেই পারি দু একটা আবার অনেক বেশিরভাগই বুঝতে পারি না ওরা আবার অনেক সময় ইংলিশেও কথা বলে এই এই এই সময়ে আমরা অন্য ভাষা পাই নাহলে সাধারণত আমরা বাংলা ভাষায় অভ্যস্ত